মানুষের দৈনন্দিন জীবনে চার্জার প্রয়োজন ফোন ছাড়া যেমন চলে না সেরকম ফোনে চার্জ দিতে গেলে চার্জার লাগে আমি একটি দোকান থেকে চার্জার নিয়ে এসেছিলাম চার্জারটি নিয়ে আসার পর পনেরো থেকে কুড়ি মিনিট চার্জ দিলেই দেখছি চার্জারটি গরম হয়ে যাচ্ছে কী ফোনটা চার্জও বেশিক্ষণ থাকছে না সেই জন্য আমি দোকানদারকে যেয়ে বলেছিলাম কিন্তু উনি বলছেন আপনি যেহেতু ব্যবহার করেছেন সেহেতু ওই মালকে ফেরত নেব না চার্জারে মানে কেনার থেকেই আমার মনটা এতই খারাপ যে চার্জারটা নিয়ে আমি বেশি দিন ব্যবহার করতে পারছি না